ছোটোবেলা থেকে আমার সাধ ছিলো আমি শিক্ষক হবো এই শিক্ষক হওয়ার জন্য আমি ছোটোছোটো ছেলেমেয়েদের আগাম তাদের ভবিষ্যৎ তৈরি করেছি তারা ভারতের সুনাগরিক যাতে হয় সেইজন্য আমি আজীবন চেষ্টা করেছি তাই শিক্ষক হিসেবে আমি নিজেকে গর্ব অনুভব করি